হ্যাঁ আমি ক্যামেরা ব্যবহার করে রিল শ্যুট করেছি কিন্তু ছবি তোলার থেকে এটা অনেকটাই আলাদা এখনকার দিনে ছবি মানুষ ছবি তোলার থেকে রিল ভিডিও বেশি বানায় রিল ভিডিও বানাতে গেলে প্রথমে তো হচ্ছে মানুষ মিউজিক মিউজিক ব্যবহার করে মিউজিকের সঙ্গে নাচ করে কেউ লিপ মিলিয়ে ভিডিওটা করে আবার এর এখানে রিল বানাতে গেলে অনেক রকম ফিল্টার মানুষ ব্যবহার করে কিন্তু ছবি তোলার ক্ষেত্রে সেটা হয় না ছবির ক্ষেত্রে শুধু শ্যুট করা হয় কিন্তু রিল ভিডিওর ক্ষেত্রে ওটা একটা প্রথমে একটা ভিডিও বানাতে